পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি উদ্যোগগুলি হলো আগে যেখানে মাটির রাস্তা ছিল সেখানে সরকার এখন পাকা রাস্তা তৈরী করে দিয়েছে যাদের মাটির বাড়ি তাদের বাড়ি বানানোর ব্যবস্থা করে দিয়েছে এবং মেয়েদের ঘরের মা বোনেরা যাতে লক্ষ্মীর ভান্ডার পায় সেই ব্যবস্থা করে দিয়েছে শিক্ষার ব্যবস্থা করেছে যাতে মেয়েরা ভালোভাবে লেখাপড়া শিখতে পারে কন্যাশ্রী রূপশ্রী নানারকম ব্যবস্থা করে দিয়েছে সাইকেল পাচ্ছে মিড ডে মিল পাচ্ছে আগে আঠেরো বছরের আগে বিয়ে দিয়ে দেওয়া হতো এখন একুশ বছরের নীচে বিয়ে দিয়ে দেওয়া যাবে না যাতে সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে মেয়েরা পড়তে পারে মেয়েরা শিক্ষালাভ করতে পারে বা নিজের পায়ের ওপর দাঁড়াতে পারে সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে রাষ্ট্রীয় সমবিকাশ যোজনা এবং যা যে স্বাস্থ্য কর্মীরা আছে আমাদের পাশাপাশি তারা এসে গর্ভবতী মায়েদের দেখে যাচ্ছে ইঞ্জেকশন দিয়ে দিয়ে যাচ্ছে পোলিও দিচ্ছে সময়ে এসে বাচ্চাদের পোলিও খাইয়ে দিয়ে যাচ্ছে এবং টীকা দিয়ে যাচ্ছে নানারকম ওষুধ বিনামূল্যে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখাতে গেলে এখন ফ্রীতে ওষুধ পাওয়া যাচ্ছে চে চেক আপ করানো যাচ্ছে নানারকম পরীক্ষা করতে গেলেও এখন হাসপাতালের মাধ্যমে নানারকম পরীক্ষা করা যাচ্ছে এইভাবে আমাদের সমাজ ও উন্নয়ন হয়েছে সরকারের জন্য